পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা এই দুর্গা পূজা নিয়ে মানুষের মনে এক বছর ধরে নানারকম পরিকল্পনা থাকে মানুষ অনেক আগে থেকে এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকে এক বছর মানুষকে অপেক্ষা করতে হয় এই পুজোর জন্য এই পুজোয় অনেক দিন আগে থেকে প্যান্ডেল শুরু হয় অনেক দিন থেকে একটা পুজো পুজো রব থাকে প্যান্ডেল হয় অনেক রকমের কারুকর্য হয় প্যান্ডেলে ঠাকুর নিয়ে আসা হয় এই পুজো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠীর দিনে মায়ের আগমনী হয় আর দশমীতে মায়ের বিসজর্ন হয় এই রকম ষষ্ঠী থেকে শুরু হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো এই ভাবে পুজো কাটে তো মানুষ খুব আনন্দ করে এই পুজোটা কাটায় এই পুজোতে ষষ্ঠীর দিন থেকে অনেক ধরনের অনুষ্ঠান শুরু হয় অনেক অনেক জায়গায় মানুষরা পরিচালনা করে অনেক বড় মানুষরা পরিচালনা করে অনুষ্ঠানগুলো করে তো সেই অনুষ্ঠানে অনেক রকম শিল্প থাকে যেমন হাতের কাজ আঁকা এইসব কাজের উপরে আর কি প্রতিযোগিতা হয় তো সেই প্রতিযোগিতায় অনেকে অংশগ্রহণ করে নাচ গান বিভিন্ন রকমের শিল্পর উপর দিয়ে এই দুর্গা পূজা অনুষ্ঠান উৎযাপন করা হয় সবাই খুব আনন্দ করে তো এইভাবেই পশ্চিমবঙ্গের অনেক ধরনের অনেক শিল্প আছে অনেক উৎসব আছে তো তার মধ্যে আমি মনে করি দুর্গা পুজোটা সবথেকে বড় উৎসব এই পশ্চিমবঙ্গের